হ্যাঁ হ্যালো হুম দাদা এটা কি মুকুল বললাম আমার হচ্ছে কিছু মাছ লাগবে তো হচ্ছে কী কী মাছ আছে আপনার কাছে ও তো আমার আর কি কিছু বিয়েবাড়ির জন্য মাছ লাগবে তো হচ্ছে রেট কেমন রুইয়ের রেট কেমন তেলাপিয়ার ও ওটা হ্যাঁ হ্যাঁ তাইলে হচ্ছে তো হচ্ছে রেট আমি জমায় নেব চল্লিশ কিলো হচ্ছে তেলাপিয়া লাগবে আর পঞ্চাশ কিলো রুই লাগবে তো হচ্ছে এটা কি একটু কম সম পাওয়া যাবে তাহলে আমি যাব ঠিক হুম